বাড়িতে বাগানের রক্ষণাবেক্ষণ মোটেও সস্তা বা ব্য সস্তা নয় এবং এটা খুব সময় ব্যয় করে ঠিক আছে একটা যদি আমি বাড়িতে বাগান করার চেষ্টা করি সেইখানে আমাকে সার কিনতে হবে নতুন নতুন গাছের চারা কিনতে হবে এবং সার কেনা যেটা সেটা নানা রকম ধরনের হয় একেকটা সার অনেক দামি হয় এক একটা সার অনেক কম দামিও আছে এবং ঘরোয়া পদ্ধতিতেও সার বানানো যায় কিন্তু বাগানের শখ যদি থাকে সেটা যদি আমি তৈরি করতে পারি একটা পুরোপুরি বড়ো বাগান সেটা তৈরি করতেই আমাদের অনেক সময় লাগে এবং তার জন্যে খুব ডেডিকেডেড হতে হয় তার যেই জন্যে আমাদের অনেক সময় দিতে হয় শ্রম দিতে হয় এবং যদিও এটাতে খুব মন ভালো করে কিন্তু অনেকটাই ব্যয়বহুল আমি তো বলবো অনেকটাই ব্যয়বহুল এবং অনেক কেয়ারিং হতে হয় যত্নবানের এই জন্য হতে হয় কখন বেশি রোদ দিচ্ছে গাছের কী হবে এবং কবে বৃষ্টি হচ্চে সেইভাবে আমাদের গাছগুলোকে ঘরের ভেতর নিয়ে আসা আবার রোদে দিয়ে আসা এগুলোও খুব শ্রমসাপেক্ষ